আমি আঁকার সিদ্ধান্তটা আসলে বই দেখে নিই কারণ আমার বিভিন্ন ড্রইংয়ের বই আছে সিনারির বই আছে তো সেই হিসাবে আঁকতে আঁকি ওই বই দেখে বা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় একটা বেশ ভালো লাগলো এবার সেই জায়গাটা আমি বাড়ির থেকে বসে আছি এবার সেই অ্যাঙ্গেলটা দেখেও বেশ ভালো লাগলো সেই হিসাবেও আমি আঁকি এবং আমার সব থেকে পছন্দর আঁকা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কলকা এবার কলকাগুলো তো আর খাতায় করা যায় না ধরো আলপনা দিতে হয় আলপনার ওপরে যেসব ডিজাইনগুলো হয় ওই আলপনা দিয়ে কলকা করি কলকা করতে ভালোবাসি তারপরে আছে চুড়িদার পাঞ্জাবি তারপরে হচ্ছে মাটির প্লেট হয় মাটির প্লেটের উপরে জল রঙ গুলে এবার কালারিং করে তার ওপরে তার উপরে হচ্ছে গিয়ে কলকা করলাম জল রংয়ের হালকার যে তুলিগুলো হয় তুলি দিয়ে কলকা করতে বেশ ভালো লাগে এবং পাঞ্জাবি চুড়িদার চুড়িদার তারপরে ওড়না এগুলো আছে এগুলোর অপরও কলকা করতে বেশ ভালো লাগে এবার ক ডিসাইনগুলো সেই বুঝে করতে ভালোবাসি কারণ আজকে একটা অড়না আছে যেরকম কাল মানে অনেক রকম আঁকা টাকা যেতো তার ওপর তো আর ডিজাইন করা যায় না যে জিনিসগুলো প্লেন থাকে তো পাঞ্জাবি সাদা পাঞ্জাবি বা সাদা চুড়িদার হবে বাক্ সাদার ওপরে যে কোনো কালারগুলো কিন্তু এক ঢালাই কালার হয় সেই কালারের পাঞ্জাবি বা চুড়িদারের ওপরে কলকা করতে বেশ ভালো লাগে